হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ আপনি স্যামসং ফোনের যেমন নে নেবেন সেরকম পড়বে মিনিমাম আপনার আট হাজার টাকা থেকে শুরু আছে এবার যেরকম নিতে চাইবেন একটু ভালো নিতে চাইলে একটু ভালো বেশি দাম হবে আর কী ও আপনি কী কোন ফোনটা নেবেন বলে ঠিক করেছেন ও আপনি তো এখানেই নেবেন আপনার তো আমার দোকানেই তো নেবেন তাহলে আপনি বিকেলে এসে আমার সাথে কথা বলবেন আমি একটু ভালোভাবে দেখে করে দেবো হ্যাঁ হ্যাঁ আমার দোকান সব সময়ই খোলা থাকে আপনি যখন খুশি আসতে পারেন হ্যাঁ বৃহস্পতিবার বন্ধ থাকে হ্যাঁ আপনি আসুন না আমি দেখে একটা করে দেবো আর কি এবার যেরকম ফোন নেবেন আপনি যদি একটু কম দামী ফোন নিলে বলেন ডিসকাউন্ট দেবেন তাহলে কী আর ডিসকাউন্ট দেবো ওই তো দু একশো টাকা ছাড় দি ছাড়তে পারবো তার বেশি পারবো না এ যদি একটু দামী নেন তাহলে একটু ডিসকাউন্ট দিতে পারবো হ্যাঁ স্যামসংয়ের থেকে আমার মনে হয় ভিভোটা একটু ভালো হবে আপনি দেখুন এবার আপনি কোনটা নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি আসুন কোনো অসুবিধা নেই আমি দেখে রাখবো আর টাকা পয়সার ব্যাপারে ভাববেন না আমি একটু দেখে করে দেবো ওই তো হ্যাঁ হুঁ হ্যাঁ বিকেলে খোলা থাকবে আপনি আসতে পারেন ঠিক আছে তাহলে বিকেলে দেখা করবেন হুম